হ্যালো হ্যাঁ তন্ময় পাল বলছেন আমি বর্ধমানের সম্বিৎ সরকার বলছিলাম বলছিলাম যে আমি গুজরাটে সোনার কাজ শিখেছি জানেন তো আজকে প্রায় দশ বছর ধরে ওখানে কাজ করছি তো আমার ওখানকার বেশ ভালো হচ্ছে না আমি আমার আমি বিয়ে থা করেছি তো ওই জন্যে আমার ওখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে তো আমি ভাবছি এবার আমি এবার আমার নিজের বর্ধমানে শহরেই আমি ব্যবসা করব তো আপনার তো বর্ধমান

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি তো এখন তো বাজারদর সেরকম মানে খুবই খারাপ বুঝতে পারছেন কাজ ফাজ খুব কমই পাচ্ছি

হুম হুম আমি সোনার যত রকমের জিনিস হয় প্রায় হানড্রেড নাইনটি নাইন পারসেন্ট পারি মেয়েদের মেয়েদের হাতের চুড়ি তারপরে আংটি হাত আপনার যেটা ভালো হবে আমি ডেলি মজুরি হলে কীরকম হয় সেটা বলুন একটু হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পেরেছি আমি যেটা চাইছিলাম মনে করুন আমি সারাদিনে মনে করুন হয়তো একটা হারের কাজ পেলাম বা একটা সামান্য ছোটো নাকছাবির কাজ পেলাম তাহলেও কি আমাকে হুম আপনার কি কাজ কি মানে সবসময় কি থাকে ও

ও তাহলে আমি কাল পরশু দেখা করি হ্যাঁ ও আর যদি আপনি আপনি মজুরি মানে পার ডে মজুরি দেন আর আর যদি গহনার ওপরও ইয়ে আমি সারাদিনে তাও কটা গয়না তৈরি করতে পারব ও তাহলে তো মজুরিই ভালো কেন বলছি আমি হয়তো সারাদিনে হয়তো দুটো থেকে তিনটে হয়তো জিনিস তৈরি করলাম হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আপনাদের কি শুক্রবার দিন বন্ধ থাকে না কি ও তাহলে মঙ্গলবার তাহলে আমাদের বর্ধমান স্টেশন থেকে আপনাদের দোকানটা কতদূর হুম হ্যাঁ আমাদের সুকন্যা সোনার দাম তো সোনার দোকানের নাম তো খুব শুনেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন